হ্যাঁ স্থানীয় পর্যটন কেন্দ্র আমাদের এখানে আছে আমাদের এখান থেকে আমাদের এখানে অনেক আঞ্চলিক ছোটো ছোটো পর্যটন কেন্দ্র আছে যে কোনো সব মানুষই আসছে এখানে সেখানে তাদের সম্প্রদায়ের আলোচনা করে বিভিন্ন সম্প্রদায়ের সম্বন্ধে কথা বলে এবং প্রচার করে আমাদের এখানে আছে দার্জিলিংয়ে বিভিন্ন ছোটো সম্প্রদায় সেখানকার মানুষরা এইসব বিষয়ে আলোচনা করে এভাবে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলোকে তাদের সম্প্রদায়ের প্রচার করে এবং পর্যটনকে আরও বাড়িয়ে তুলে